আমার বাড়ির তো প্রথম কথা উঠোন তো নেই এবং বাগান বলতে ছাদ বাগান একটা রয়েছে যেখানে পাখিরা আসে এমনি থাকে খায় দায় এবার তাদের ডাকার জন্য আমরা আলাদা করে কিছুই করি না কিন্তু সেখানে যাতে এসে তারা থাকতে পারে বা কিছু খাওয়া দাওয়া করতে পারে সেই জন্য একটা ছাদ মতো দেওয়া রয়েছে ওই ছাদ বাগানই রয়েছে এবার ওই ছাদ বাগানের মধ্যেই তারা আসে এবার যদি আসে তাহলে তাদের একটু মুড়ি বিস্কুট টিস্কুট এটা ওটা খেতে দেওয়া হয় এবার কিছু শালিক পাখি ময়না পাখি তো আসেই আর সেরকম পাখি তো সেরকম কিছু দেখা যায় না ওই ছোটো ছোটো বদ্রি পাখি মাঝে সাঝে আসে আর সেরকম কিছু আসে না কারেন্টের লাইনের জন্য আর এই ফাইভ জি নেটওয়ার্কের জন্য এখন পাখির সংখ্যাও অনেক পরিমাণে কমে গেছে সেই জন্য পাখিদের এখন দেখাও যায় না যা অল্প একটু আধটু দেখা যায় ওই যদি আসে তাহলে শালিক পাখিই আসে এছাড়া সেরকম কিছুই না